আমি যদি কোনোদিন ভারতবর্ষ ছেড়ে অন্য কোনো দেশে ঘোরার সুযোগ পাই বা যেতে পারি তাহলে আমি প্রথমেই আমার পছন্দের তালিকায় যেটা রয়েছে বা আমাকে সবচেয়ে বেশি সেই দেশের জানার ইচ্ছা আছে সেটা হল নেপাল কেন নেপাল কারণ নেপাল আমার একটাই নেপাল যাওয়ার ইচ্ছে ছোটো থেকে প্রতিটা মানুষের কাছেই যার গল্প আমরা শুনে থাকি সেটা হল মাউন্ট এভারেস্ট সেই মাউন্ট এভারেস্ট দেখার আমার স্বপ্ন বলতে পারেন সেই আট দশ বছর থেকে হ্যাঁ হয়তো ছবিতে দেখেছি সেটা কিন্তু ছবি সেটা কিন্তু চোখে নয় আমি যেটা দেখতে চাই সেটা কিন্তু চোখে তার কারণ হল এই মাউন্ট এভারেস্টকে ঘিরে অনেক গল্প লুকিয়ে আছে যে মাউন্ট এভারেস্ট সারা পৃথিবীর কাছে আজ একটা আশ্চর্যতম জিনিস আবার যদি কখনো সুযোগও পাই এখানে চাপার যদি কিছুটা হলেও চাপতে পারি তাহলে সত্যি আমার জীবনকে আমি ধন্য বলে মনে করবো